ছোটোবেলায় আমি বিভিন্ন ধরনের ফুলের বাগান দেখেছি তাই আমারও ইচ্ছা যে আমি বড়ো হয়ে ফুলের বাগান তৈরি করব তাই ছোটোবেলা থেকে একটা দুটো করে আমি চারাগাছ লাগিয়ে ফুলের বাগান তৈরি করেছি বড়ো হয়ে আমার বিরাট বড়ো একটা ফুলের বাগান তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ফুলের ফুল এখানে লাগা হয়েছে যেমন জবাফুল সূর্যমুখীফুল গোলাপফুল আরও অনেক ধরনের ফুল ওখানে লাগা হয়েছে সেই ফুলের বাগানটা দেখে আমার খুব ভালো লাগে আমি অনেক মানে ফুলগুলোর ভালো খেয়াল রাখি কখন জল দিতে হয় সকালে উঠে যেমন জল দিই হাওয়া হাওয়া বাতাস তো সূর্যের সূর্যের আলো তো সব সুবিধা করে রেখে দিয়েছি আরও মানে ফুলের বাগানটা দেখে আশেপাশের লোকেরাও আমাকে মাঝেমধ্যে জিজ্ঞাসা করতে আসে যে কীভাবে আপনি এত সুন্দর ফুলের বাগান তৈরি করলেন আমি বিভিন্ন ধরনের ওদেরকে বুঝিয়ে দিয়েছি যেমন কীভাবে কতটা কী মাটি চাই কতটা জল দিতে হয় কী ধরনের কী সার লাগে আরও বিভিন্নধরণের বলে আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি তারাও আমার সেই শিক্ষা নিয়ে নিজেদের ফুলের বাগান তৈরি করেছে তৈরি করতে চেষ্টা করেছে এবং ভালো ফুলের বাগান ওদেরও তৈরি হয়েছে সেগুলো ওরা আমাকে এসে যদি ওরা আজ বলে তাহলে আমার শুনে খুব ভালো লাগে আমিও মাঝেমধ্যে দেখতে গিয়েছি তো দেখেছি ভালোই ফুলের বাগান ওরা তৈরি করতে পেরেছে